হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি যে বইটা পড়ে আমাকে কাঁদিয়েছে সেই বইটার নাম হচ্ছে মৈত্রী দেবের ন হন্যতে বইটিতে একটি বিদেশি ছেলের সঙ্গে আমাদের দেশীয় মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো যে সম্পর্কটা কখনই পরিণতি পায়নি তাদের এই প্রেম ভালোবাসা টান বিচ্ছেদ আমাকে খুবই কষ্ট দিয়েছিলো আমি এই বইটা পড়তে পড়তেই অনেকটা কেঁদে ফেলে অনেকবারই কেঁদে ফেলেছিলাম কারণ এই এই বইটা সত্যিকারের কলেজ লাইফে বা স্কুল লাইফে শিক্ষা শিক্ষা জীবনে যে প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই সেখানে শুধুমাত্র শিক্ষাই করা উচিত পরতে পরতে এই বইটাতে এখানে বুঝিয়ে দিয়েছে এই বইটার একটা অসাধারণ লাইন যখন নায়িকা নায়ককে চলে যাচ্ছে নায়িকা যখন যখন নায়ক নায়িককে ছেড়ে চলে যাচ্ছে তখন তার স্মৃতি হিসাবে নায়িকা নায়িককে বলছে যা আমি তোমার কথা আমি আমার মাকে বলেছি সেই কোটটা এখন আমার মনে গেঁথে আছে কথাটা হচ্ছে কোটটা হচ্ছে নায়কের নাম মিরচা ইউক্লিড নায়িকা হচ্ছে অমৃতা নায়িকা বলছে মিরচা মিরচা মিরচা আই হ্যভ টোল্ড মাই মাদার দ্যাট ইউ ক্যান অনলি কিস্ অন মাই ফোরহেড এই অমর উক্তিটি বইটার মধ্যে রয়ে গেছে এবং এই বইটা পড়ে আমি আজও উদ্বেলিত হই